হ্যাঁ আমি আমার এলাকায় ট্রাভেল কোম্পানি সম্বন্ধে জানি এবং অনেক ট্রাভেল কোম্পানিই আছে তবে আমি একটা কা ট্রাভেল কোম্পানির সাথে ঘুরতে গিয়েছিলাম নাম হল রাহুল ট্রাভেল এজেন্সি তা সে তাদের সাথে গিয়ে তো আমার খুব ভালো হো লেগেছিল তাদের সমস্ত কিছু জিনিসটি আমার খুব বাওয়া ভালো লেগেছে তারা যে হোটেলটা বুক করেছিল সেটাও সুন্দর ছিল এমনকি সবরকম ব্যবস্থাটা মানে খাওয়াদাওয়ার থেকে শুরু করে যাওয়ার সময় যে আমাদের যেভাবে নিয়ে গিয়েছিল যা সেটা তো খুব ভালো ছিল তারপরে খাবার জল কোনও কিছুই চিন্তা করতে হয়নি তারপরে যেখানে গিয়েছিলাম সেখানকার পরি সেই পরিবেশটাও আমাদের খুব পছন্দ হয়েছিল মানে ভাবতে পারিনি আমরা সেরকম ভালো পরিবেশের মধ্যে দিয়ে যেতে পারবো তবে সেখানের সব গিয়ে আমাদের দেখেশুনে সব কিছুই পছন্দ হয়েছে আর তারপরে হল কি যে তাদের যে ব্যবহার বা আরও বা তাদের সাথে যারা গিয়েছিল তাদের যে ব্যবহারগুলো খুবই ভালো লেগেছিল